উন্নত পৃথিবী নিয়ে আমার মতামত যদি বলতেই হয় তা হলে পৃথিবী আগের তুলনায় হয়তো অনেকটা উন্নত হয়েছে আগের তুলনায় যে যে এখন যে টেকনোলজির ব্যবহার তা কিন্তু পৃথিবীকে অনেকটা উন্নত করেছে একদিকে যেমন উন্নত করেছে অপরদিকে কিন্তু ব্যাঘাতও ঘটিয়েছে এই যে কোভিড কোভিড নাইনটিনের যে সময় মহামারীর যে সময় তখন কিন্তু প্রত্যেকটি মানুষের যে শিশু তারা কিন্তু তারা কিন্তু মোবাইলের প্রতি বেশ আসক্ত হয়ে পড়েছে তারা কিন্তু মোবাইল ছাড়া এখন খাবার খায় না মোবাইল ছাড়া কিন্তু পড়তে বসে না এটি কিন্তু একটি খারাপ লক্ষণ পৃথিবীর আর এই উন্নত পৃথিবী কতটা উন্নত হতে পেরেছে তা যদি বিচার করতেই হয় তা হলে কিন্তু এই পৃথিবীর অনেক মানুষ কিন্তু এখনও না খেয়ে রাত্রিবেলায় ঘুমোয় তাদের মুখে যে দিন পৃথিবীর প্রত্যেকটি মানুষের মুখে খাদ্য তুলে দিতে পারবে যখন কোনো মানুষকে আর না খেয়ে ঘুমোতে হবে না তখন কিন্তু পৃথিবীকে উন্নত বলা হবে শুধু খাদ্য না খাদ্য বস্ত্র এবং বাসস্থান এই তিনটির কিন্তু প্রত্যেকটি মানুষের সাধারণ অধিকার আছে সেই অধিকারকে অধিকার যতদিন না এই পৃথিবী দিতে পারবে ততদিন কিন্তু বলা যায় না যে পৃথিবীর উন্নত হয়েছে